আমি একটি ফোনে গেম খেলি সেটার নাম হলো পেস মানে ফুটবল গেম ফুটবল গেমটি আমি দিনে তিন চার ঘন্টা প্রায় সবসময় খেলি এবং সেই গেমটি এই এক একটি টিমের সঙ্গে অপর একটি টিমের সঙ্গে খেলা হয় এবং তার মধ্যে মানে ডেলি কনে জিতলে কয়েন পাওয়া যায় মানে কয়েন দিলে কয়েন পাওয়া যায় রিওয়ার্ড পাওয়া যায় এবং ইভেন্ট কলপ্লিট করতে হয় ইভেন্ট কমপ্লিট করতে হয় ইভেন্ট ক কা ইভেন্ট কমপ্লিট করার কারণে সেখান থেকে অনেক টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে অনেক প্লেয়ার এবং স্টেডিয়াম এবং নিজের টিমের প্লেয়ারদের স্ট্রেংথ বাড়ানো যায় এবং ট্রেনিং করিয়ে প্লে প্লেয়ারের এবিলিটি বাড়ানো যায় এবিলিটি বাড়ানোর কারণের ফলে প্লেয়ারগুলি আগে যেরকম খেলতো তার থেকে আরও ভালো খুব ভালোভাবে পারফর্ম্যান্স করে বা ভালো খেলে এবং স্টে তার এবং খেলার পর আর গেমটি খেলার পর যখন ফোনটি রেখে দিই তারপরে ফোনটা একটু গরম হয়ে যায় ফোনের চার্জ কমে যায় তারপরে রেখে দেওয়া হয় রেখে দেওয়ার কা রেখে দেওয়ায় তারপরে